হ্যাঁ নমস্কার বলুন ঠিক আছে হ্যাঁ আপনার সমস্যাটা বুঝতে পেরিছি দেখুন ব্যাঙ্কে তো কে ওয়াই সি দিতে হয় এটা তো অফিসিয়ালি একটা নিয়ম আমাদের একটু মেনে চলতে হয় ওটা তো আপনাকে একটু দিতেই হবে কাইন্ডলি এসে কিছু কর নে এটা তো ব্যাংকিং নিয়ম ব্যাংকিং সিস্টেমের মধ্যে তো আপনাকে থাকতে হলে এটা করতে হবে আর আর যেগুনো বললেন সেগুলো কাস্টমারদের সাথে আপনি বলছেনেন খারাপ আচরণ করে আমি নিশ্চই দেখছি আসলে কী ব্যাপার বলুন তো আমার একটু স্টাফ কম আছে তো ওদেরকে একটু লোড পড়ে যায় হয়তো মায়ষ আছে ওরাটো আচরণ হয়তো খারাপ হয়ে যায় কারণ সবই তো বুঝতে পারছেন মানুষ দেখুন এটা তো ডকুমেন্টস আপনি দেন থেকে কি কিন্তু ডকুমেন্টসটা তো আমরা তো ওয়েবসাইটে এটা দিতে হয় ওয়েবসাইটে কখনো লিঙ্ক নেই লিঙ্ক না থাকলে এই সমস্যাগুলো হয় এটা আমরা জানি কিন্তু এগুলো আমাদেরও কিছু কর নি সবই সিস্টেমের কাজ করতে হয় আমাদের না এই আপনার যে ডকুমেন্ট আপলোড করলাম হঠাৎ করে লিঙ্ক ফেলিওর হয়ে গেললে সেই ডকুমেন্টটা ক্যানসেল হয়ে গেল এগুলো আমাদের হাাততে থাকেন না এগুলো ঠিক আছে আপনি দিয়ে যান আম দেখে দিচ্ছি ব্যাপার